হ্যাঁ আমি অনেকবারই অংশগ্রহণ করেছি যে আমার লাইফে আমি আমার স্কুলের অনেক অনুষ্ঠানে আমি আমি নাচের জন্য অংশগ্রহণ করেছি আমার কলেজেরও অনেক অনুষ্ঠানে আমি আমার নাচের জন্য অংশগ্রহণ করেছি আমার অভিজ্ঞতাও খুব ভালো ছিল আমি যেহেতু নাচ করতে ভালোবাসি নাচ করতে জানি সেই জন্য আমার কোনোরকম কোনো অসুবিধা হয়নি আমি নাচ যেটাই দেখতাম খুব তাড়াতাড়ি সেটাকে এ রিকভার করে নিতে পারি তো আমার কোনোরকম অসুবিধা বা কোনোরকম আমার প্যানিক বা কোনো কিছুই আমি কোনো কোনো ইতেই কোনো স্টেজে বা কোনো প্রোগ্রামে আমি কোনো সময় সে সেইরকম হয়নি আমার অভিজ্ঞতাও সবগুলো প্রোগ্রামে আমি যতগুলো প্রোগ্রাম করেছি বা এমনি ফ্যামিলি ফাংশানে বা যে কোনো অনুষ্ঠানে আমি নাচ করেছি ফ্যামিলি সবায়ের সঙ্গে হোক কখনো অনুষ্ঠানে হোক আমি নাচ করেছি আমার কোনো সময় অসুবিধে হয়নি আর অভিজ্ঞতাও আমার খুব ভালো হয়েছে ভালো ছিলো এবং আমি নিজেও যেহেতু জানি সেহেতু আমার কাজেন বা আমার ভাই বোনদেরকেও আমি সময়ে সময়ে সেগুলো শেখাই আমার তারাও যেন বা বড়ো হয়ে নাচ যারা ইচ্ছুক আমার যে ভ করতে যারা নাচ করতে ইচ্ছুক তারাও যেন নাচটা শিখতে পারে তাদেরকে আমি মানে সাহায্য করি তাদেরকে সাহস দিই বা তাদের পাশে থাকি যখন যে বলে এবং অভিজ্ঞতাও আমার খুব ভালো